হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ভালো ফ্রেশ সবজি আছে একদম টাটকা পেয়ে যাবেন ফুলকপি বাঁধাকপি কাঁচকলা পেঁপে ঢ্যাঁড়শ উচ্ছে বেগুন সবই পাওয়া যাবে জ্বরে ভুগছিলো দুর্বল আপনি কলা নিয়ে যান কাঁচকলা নিয়ে যান পেঁপে নিয়ে যান তারপরে হচ্ছে পালং শাক নিয়ে যান পালং শাক এই রিকভারির জন্য খুবই ভালো আপনি একটু মাছ টাছ দিয়ে হালকা কিছু দিয়ে ঝোল কিম্বা রান্না টান্না করে দিতে পারেন তাছাড়া সব রকমের সবজি তেঁতো পালং শাক তখনই লাগে যখন অতিরিক্ত সার দেওয়া হয় সার বেশি স্প্রে করলে ওরকম তেঁতো লাগে তো যেহেতু এগুলো আমার বাড়ির বাগানের আছে সেহেতু আমি যতোটা সম্ভব এগুলো একটু কম সম দিয়ে চাষ করেছি এখন আপনি নিয়ে দেখতে পারেন তেঁতো লাগবে না আশা করি তিরিশ টাকা কিলো পালং শাক পালং শাক স্টোর করে রাখা যায় তবে বেশি দিন রাখলে সব জিনিসই খারাপ হয়ে যায় তবে আপনি এক সপ্তাহ এক সপ্তাহ মতো খাওয়াতে পারেন রোজ পালং শাক খেতে চাইবে না সেই সঙ্গে আপনাকে অন্য সবজি দেখবেন ও তো জ্বর থেকে উঠেছে ওর কী ভালো লাগে জিজ্ঞাসা করবেন যে ফুলকপি ভালো লাগতে পারে এখন শীতের সময় অনেক রকমের সবজি আছে সেগুলো ভালো লাগতে পারে হ্যাঁ খাওয়াতে পারেন ফুলকপি খাওয়াতে পারেন বাঁধাকপি তাছাড়া গাজর খাওয়াতে পারেন গাজরটা আমাদের হেলথের জন্য খুবই ভালো বিটকপি খেতে খাওয়াতে পারেন গায়ে রক্ত হবে তরকারিই তো খাবে সঙ্গে যদি আপনি স্যুপ করতে পারেন গাজরের স্যুপ হয় বিটের স্যুপ হয় সেগুলো আপনি খাওয়াতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আছে এবং ফ্রেশই পাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দামাদামি করেই তো নিতে হ নেবেন আপনারা সে তো জানি আপনি আসুন অসুবিধা নেই আমি সেভাবে দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই আপনি নিজেই তুলে নেবেন হাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই হুম আপনি যেমন চান পেয়ে যাবেন